আমি সুইগির মাধ্যমে আমার বাড়ি থেকে নিকটবর্তী একটি রেস্তরাঁ আকাশস্বর্গ সেইখান থেকে আমি দু প্লেট বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম কিন্তু বর্তমানে আমার মনে হচ্ছে যে আমার জন্য দু প্লেট যেটি আমি অর্ডার দিয়েছি সেটি একটু বেশি হয়ে যাবে তার জন্য আমি ওটাকে একটু কমিয়ে দেড় প্লেটে অর্ডার করতে চাই